অবশ্যই আমি বাড়ির উঠোন বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য যেই যেই টিপসগুলি অবলম্বন করি সেগুলি হলো বাড়ির উঠোনে পাখিদেরকে ডাকার জন্য আমি বিভিন্ন রকমের দানাশস্য চাল ডাল বা গম জাতীয় দানাশস্যগুলিকে আমি ছড়িয়ে দিই বা কিছু কিছু সময় ছাদের ওপরে বা থালার মধ্যে সেগুলোকে দিয়ে রাখি তার ফলে কী সেখানে বিভিন্ন ধরনের পাখি যেমন পায়রা চড়ুই পাখি শালিক পাখি এছাড়াও অন্যান্য পাখিরা এসে বসে এবং সেই দানাশস্যগুলি খেয়ে থাকে এছাড়াও আমি আমার বাড়ির বাগানের জন্য যেই পন্থাগুলো অবলম্বন করে থাকি সেগুলো হলো বাগানে যে গাছগুলি আছে বড় বড় গাছগুলি সেখানে কিছু খড় বা এই ধরনের কিছু জিনিস দিয়ে ছোটো ছোটো করে একটা ঝাঁপির মতো করে দিই সেখানে পাখিরা এসে বাসা তৈরি করতে পারে এছাড়াও ছোটো ছোটো কিছু মাড়ির মাটির হাঁড়ি দিয়ে মাটির হাঁড়িগুলোকে একটু একটু করে ফুটো করে দিয়ে মাটির হাঁড়িগুলি গাছের ডালে ঝুলিয়ে দিই তার ফলে কী বিভিন্ন ধরনের পাখি সেই হাঁড়িগুলোর মধ্যে এসে বসবাস করে এবং এর ফলে পুরো বাগানে পাখির কাইকিচির আওয়াজ কিচিরমিচির আওয়াজ আমি শুনতে পাই এবং খুব ভালো লাগে এইভাবে এই ধরনের টিপসগুলি আমি সাধারণত পাখি ডেকে আনার জন্য করে থাকি